কঠিন সেলাই মধ্যে ওই সোয়েটারটা সোয়েটারটা আমার কাছে খুব কঠিন লাগত কিছুতেই মানে ঘর গুনে গুনে তুলতে পারতাম না বা ও ঘর ফেলে কমাতে হয় মানে বগল ফেলতে হয় গলা ফেলতে হয় গলা আবার তু তুলতে হয় এগুলো আমার কাছে খুব কঠিন লাগত আগে আর কিছুতেই মানে করতেই পারতাম না তারপরে কিছু সময়ে পাশের বাড়ি একটা জা আছে তাকে বলি আমায় শিখিয়ে দে শিখিয়ে দে কিরম করে করে বল এগুলো তারপর বলতে বলতে সে সে শিখিয়ে দিলো দিতে এখন সেটা আমার কাছে এখন ভালোই সহজ হয়ে গেছে এবারে নিজে নিজে সেগুলো করতে পারব এমন কঠিন না ওগুলো মানে কিছুটা সময়ে মাথায় আনলে ওগুলো শিখলে শেখা যায় খুব কঠিন জিনিসটাকে সহজে করা যায় এই আর কি